হ্যাঁ

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আগে যাই ইউনিয়নেতে ইউনিয়নে দেখি কী বলে যে ওরা কী বলে দেখি কেন জিনিসের দাম বাড়ছে তো পেট্রোল ডিজেলের দাম বাড়ছে ইউনিয়নে গিয়ে বলি কী হবে তাপরে ওরা কিছু টিকিটের দাম বাড়াবে এখন তুমি কোথায় আছো আচ্ছা তাহলে কখন আসবে হ্যাঁ তাহলে আসো তালে ইউনিয়নে গিয়ে খবর নিই খবর নিই কথা বলি ইউনিয়নে খবর নিই কথা বলি কী বলে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি